শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি নানাভাবে বিকশিত হয়েছে যেমন প্রথমেই বলতে গেলে আমাদের এই রাজ্যের প্রধান কার্যের মধ্যে পড়ে চাষ সাধারণত ধান চাষ পাট শিল্প এছাড়াও আমাদের রাজ্যে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র নানান ধরনের কোলিয়ারি অঞ্চল যেখান থেকে প্রচুর পরিমাণে শিল্প বাণিজ্য উৎপাদন পরিষেবা চলতেই থাকে এছাড়াও কিছু কিছু পরিকল্পনা করা হয়েছিল যেগুলো এখনও বাস্তবায়িত করা হয়নি যেমন আমাদের রাজ্যে সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা করার কথা ছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি তা বলে আমাদের এখানের বাণিজ্যের প্রসার থেমে নেই এছাড়াও এই এই বড় বড় শিল্পাঞ্চলগুলি ছাড়াও আমাদের রাজ্যের মধ্যে আছে দুর্গাপুরের স্টিল ফ্যাক্টরি এছাড়াও আমাদের এখানে আছে দুর্গাপুরের স্টিল ফ্যাক্টরি ছাড়াও আমাদের এখানে আছে বার্নপুরের সেল ফ্যাক্টরি এছাড়াও এইগুলি ছাড়াও আমাদের এইখানে এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আরও নানা শিল্প জড়িয়ে আছে ছোটো ছোটো শিল্প থেকে শুরু করে যেমন আমাদের এইখানে স্বল্প সুদে ঋণ নিয়ে ঘরের মহিলারা নানানরকম শিল্পর মাধ্যমে তারা নিজেদের রোজগার করে থাকে যেমন তার মধ্যে লাক্ষা শিল্প আছে ছোটো ছোটো কুটির শিল্প ছোটো ছোটো কাজের হস্তশিল্প বিড়ি শিল্প এসমস্ত শিল্পগুলি আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে পসার ঘটাচ্ছে বলে আমি মনে করি